পশুপণ্য প্রক্রিয়াকরণে কিছু সাধারণ পদ্ধতি পশুপালন করতে গেলে তা আগে তার বাসস্থান ঠিক থাকতে হবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পালন করতে হবে তাকে সময়ে সময়ে খাওয়ার দিতে হবে তাকে ভালো করে দেখাশুনো করতে হবে তাদের দেখাশুনো করতে গেলে একটা মানুষ লাগে তাদের ভালো করে দেখাশুনো করে তাদের থেকে উপার্জন করা যায় একটা পশু কিনতে গেলে অনেক অর্থ লাগে তেমনই সেই পশুর সাথে আমরা যদি তাকে ঠিকঠাক করে দেখাশুনো করি তাকে মানুষ করি তার থেকে আমরা দ্বিগুণ অর্থ উপার্জন করতে পারি চূড়ান্ত পর্যায়ে পশু এইগুলি আমাদের মানুষ সমাজে বিশেষ করে আমাদের মানুষ সমাজের চূড়ান্ত পর্যায়ে পণ্য পশুগুলি জবাই করা কষাই করা গরু ছাগল ভেড়া ইত্যাদি পশু একটি পশু কিনলে তো অনেকই অর্থ ব্যয় হয় ঠিকই কিন্তু তার থেকে দ্বিগুণ অর্থ আমরা পাওয়া যায় যেমন গরুপালন করলে তার দুধ বিক্রয় হয় তার বর্জ্য পদার্থ থেকে আমরা জ্বালানি করতে পারি ইত্যাদি